আমার এলাকায় নানান আর্ট গ্যালারি এবং শিল্প যাদুঘরগুলি রয়েচে যা রাজ্যের শৈল্পিক ঐতিহ্য প্রদর্শন করে আমার এলাকায় হাতে নানা তৈরি জিনিসপত্র রয়েছে তাছাড়া রয়েছে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা পেন্টিং যেগুলি দেখতে খুবই অসাধারণ লাগে এই সমস্ত আর্ট গ্যালারি বা শিল্প যাদুগুলি যাদুঘরগুলি আমাদের এলাকায় রয়েছে এখানে বিভিন্ন রকম মাটির মূর্তি তৈরি করা হয় বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি নির্মাণ করা হয় তাছাড়াও এখানে সিমেন্ট দিয়ে মূর্তি তৈরি করা হয় আমাদের এলাকায় এই জিনিসগুলির অবস্থান বিভিন্ন জায়গায় রয়েছে এবং এই জিনিসগুলি দেখার সময়ও রয়েছে নির্দিষ্ট এই জিনিসগুলি দেখার জন্য সকাল সাতটা থেকে দশটা পযন্ত খোলা থাকে এবং বিকেল চারটে থেকে ছটা পযন্ত খোলা থাকে এই সমস্ত জায়গাগুলি আমাদের এলাকা থেকে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে অবস্থিত আমাদের এলাকার আমার বাড়ির সামনে তিন থেকে চার কিলোমিটার দূরে এই জিনিসগুলি অবস্থিত অনেক লোকের সমাগম দেখা যায় এই আর্ট গ্যালারি বা শিল্প যাদুঘরগুলি দেখার জন্য এগুলি মানুষকে নানানভাবে উৎসাহিত ও আনন্দিত করে